আমাদের গ্রামে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য আমাদের পঁচিশে বৈশাখ আমাদের একটা অনুষ্ঠান করা হয় সেটা রবীন্দ্রজয়ন্তী সেই রবীন্দ্রজয়ন্তীতে ছোট ছোট বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে থাকে এছাড়া ছোট ছোট বাচ্চাগুলো বিভিন্ন ধরনের নাচের মানে প্রদর্শনী করে সেই নাচগুলো দেখায় সেই নাচগুলো তার মা রাই তাকে বাড়িতে শেখায় এবং সেই মানে রবীন্দ্রজয়ন্তীতে সব বাচ্চারা পার্টিসিপেট করে এবং আমাদের গ্রামের সব লোকজন আসে তার পরিবারের লোকজন আসে সেই অনুষ্ঠানে যোগদান দেয় এছাড়াও আমাদের ছাব্বিশে জানুয়ারি একটা মানে খেলাধূলার একটা প্রতিযোগিতা হয় সেখানে ছোট ছোট বাচ্চাদের একটা প্রতিযোগিতা করা হয় সেটা হচ্ছে দৌড়ানো ছোট ছোট বাচ্চারা যারা পাঁচ বছরের নিচে তাদের একটা দৌড়ানো প্রতিযোগিতা করা হয় আর পাঁচ বছরের উপরের বাচ্চাদের জন্য চামচ গুলি তারপরে অঙ্ক দৌড় এছাড়া বিস্কুট দৌড় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করা হয় তারপরে সব শেষে খেলাধূলার মধ্যে যেমন খুশি তেমন সাজো ছোট ছোট খুদে বাচ্চাগুলো যেমন খুশি সেমন সেজে আসে সেগুলো দেখতেও খুব ভালো লাগে এবং তারা এমন এমন জিনিস সেজে আসে যে দেখে মানে মনে হয় হ্যাঁ যে তারা একটা সাংস্কৃতিক ঐতহ্যকে ধরে রেখেছে কেউ একটা নেতাজি সেজে আসে কেউ মাদার টেরিজা সেজে আসে বা কেউ বা একটা গরিব বাচ্চা মানে খেতে পায় না সেরম একটা সেজে আসে বিভিন্ন ধরনের এরম ক্রীড়া প্রতিযোগিতা আমাদের হয়ে থাকে আমাদের গ্রামে সেটা খুব দেখতেও ভালো লাগে আর দেখে অনেক কিছু শেখাও যায় যে ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্য এগিয়ে যাচ্ছে